প্রযুক্তি ব্যবহারের ফলে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে আগে মানুষ চিঠিপত্র বা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে একে অপরকে যেকোনো বার্তা পৌঁছাতো কিন্তু এখন দেখা যাচ্ছে ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে ইমেলের মাধ্যমে মানুষ এক ইউজার থেকে অন্য ইউজারকে যেকোনো তথ্য সহজেই পৌঁছাতে পারছে এর জন্য কয়েক সেকেন্ড দরকার হচ্ছে একদিনও দরকার বা দুদিনও দরকার হচ্ছে না চিঠিপত্রের মাধ্যমে যখন যেকোনো ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেক্ষেত্রেও মিনিমাম দু তিনদিন তো লেগেই যায় কিন্তু ইমেলের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন ডেটা যায় তখন কয়েক সেকেন্ডের মাধ্যমে যেকোনো ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যায় এর ফলে মানুষের যেমন সময়ের খরচাটা বাঁচছে তেমনি পয়সার দিক থেকে মানুষ অনেক উপকৃত হচ্ছে এক্ষেত্রে পয়সার ব্যবহারও মানে পয়সার খরচও অনেকটাই কমে এসছে